আমি হঠাৎ একদিন একটি মানুষের ছবি এঁকেছিলাম এবং আমার আঁকা ছবিটির দিকে তাকালে ছবির মানুষটির চোখ দুটি আমাকে খুব আকৃষ্ট করে সেই চোখের মধ্যে একটা ব্যাপার আছে সেই চোখ দুটি সমুদ্রের মত অস্থির অথচ সরল